যেহেতু এটি পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের মুখ্য ভাষা হল বাংলা ভাষা তাই স্কুলে শিক্ষার ক্ষেত্রেও একটা পঠন পাঠনে বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে তাই বাংলা ভাষার হাত ধরে অন্য ভাষাভাষী মানুষও বাংলা ভাষার কাছে আসছে এবং বাংলা ভাষা অন্যান্য ভাষাকেও প্রভাবিত করেছে